হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি বলছি হ্যাঁ হ্যাঁ যতো রকম সবজি যা কিছু সব পাওয়া যায় এখানে সব রকম ভেজিটেবল ফুলকপি একশো পিস ওই দশ টাকা পিসের মতো পার পিস এরকম পড়বে দশ করে দশ বাঁধাকপি কম আট করে পার পিস পড়ছে আটশোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে বেগুনটা তিরিশ টাকা কেজি কিলো পার কিলো এরকম পড়বে হাঁ হাঁ পার কেজিতে ঢ্যাঁড়শটা বারো টাকা পার কেজি ওটা হ্যাঁ কোয়ান্টিটিটা একটু বলে দেবেন তাহলেই কতোটা কি বা প্রাইস হ্যাঁ প্রাইসে ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ

না না সেদিকে টেনশন করার দরকার নেই ডিসকাউন্ট টমেটো তিরিশ হাঁ এরকম পড়েছে প্রাইসের ব্যাপারে হাঁ প্রাইসের ব্যাপারে কোনো চাপ নেওয়ার দরকার নেই আশেপাশে যতো মার্কেট আছে সব থেকে বেস্ট দামেতে দেওয়া হবে বুঝলেন হ্যাঁ হাঁ পুরো হ্যাঁ একদম টাটকা একদম বেস্ট কোয়ালিটি দেওয়া হবে কোনো চাপ নেই একদম সঠিক জায়গায় এসেছেন আপনি হ্যাঁ ক্যাপ্সিকাম বা এই সব সব কিছু টোয়েন্টিন্থ নভেম্বর তাহলে কতোটা পরিমাণটা সেটার একটু লিস্ট করে কাউকে একটা পাঠিয়ে দেবেন বা সাথে কোনো গাড়ি পাঠিয়ে দেবেন তা যদি না হয় তাহলে আমি এখান থেকে পৌঁছে দেবো অ্যাডড্রেসটা বা একটা লোককে পাঠিয়ে দিলে এখান থেকে একদম হোম ডেলিভারি হয়ে যাবে

হাঁ সব একদম পারফেক্ট হাঁ হ্যাঁ কোয়ান্টিটিটা কতোটা আছে ওটা একটু লিস্ট করে পাঠিয়ে দেবেন